হ্যালো হ্যালো ফোন কী করবে আর ফোন আরও রেখে দাও ও আলমারি তুলে রেখে দিতে হবে হুম আছে আমি এক ব্যাচেলার ছেলে আমি ইনকাম করে আর পারছি না আমি না ও স্ট্রাইক করতে হবে না তো আলমারি তুলে রেখে আর এখন রিচার্জ করা সব বন্ধ কর দিতে হবে না মোটামুটি তো তিনশো টাকা রিচার্জ আঠাশ দিনের তিনশো টাকা মিনিমাম সাধারণ ঘরে কতো সমস্যা হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর দেখা যাক কী আর করাই চলতে হবে হ্যাঁ ওই তো তিনটে ছিলো দুটো আলমারিতে তুলে দিয়েছি একটা রেখে দিয়েছি না না মিনিমাম কোথায় নশো টাকা রিচার্জ পড়ে যাচ্ছে সাতশো উননব্বই পুরোনো সেট হ্যাঁ ওই তাও চাপ হয়ে যাচ্ছে আমাদের তো হবে না না ঠিক আছে দেখা যাক আর কী করা যাবে চলতে হবে যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শিখতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম